হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি বলুন মৃণাল হ্যাঁ বলো মৃণাল চিনতে পারলাম হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি বলো আচ্ছা আচ্ছা কি চিকেন মিট তো আচ্ছা মাংসর কতজন লোক থাকবে মোটামোটি বলতে পারবে আচ্ছা ক কবে হচ্ছে তোমাদের অন্নপ্রাশন দশদিন পর আচ্ছা ঠিক আছে চিকেনের এখন তো সেরকম রেট হচ্ছে দুশো চল্লিশ কুড়ি করে আমরা বিক্রি করছি রেট তো পার কেজি দুশো কুড়ি করে ওরকম একশো থাকে বুঝতেই পারছেন কতটা লাগতে পারে তো তা কি অর্ডার প্লেস করে দেবো আমি

হ্যাঁ অবশ্যই কম করলেও তো হয় বলো তুমি কত দিতে পারবে একশো আশি অনেকটাই কম হয়ে যাবে আমার কেনাই দুশোতে কেনা তো অনেকটা লস হয়ে যাবে বুঝতেই পারছ আমরাও বিক্রেতা ওতটা লস করলে তো চলে না একশো পনেরোও যদি হয় তোমার জন্য আমি একশো পনেরো করে দিতে পারি কারণ অন্নপ্রাশন তো একবারই হয় বছরে বারবার তো হয় না জীবনে তো একশো পনেরো দুশো পনেরো করে করে দিতে পারি হ্যাঁ বুঝতে পারছি দুশোতে ধর কোনো প্রফিট হবেনা না এইটাতে বুঝতেই পারছো দুশো পনেরোতেই দুশো দশ কতজন লোক বলছ কুড়ি জন ইয়ে কুড়ি কেজি বলছ তো একশো জনের লোক কুড়ি কেজি তো বলছো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার কতদিন পর বললে দশ দিন পর হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দুশো তালে দশেই করে দিচ্ছি তবে একটা শর্তে করছি আমার কিন্তু নেমন্তন্ন থাকতে হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে অর্ডার প্লেস করে দিচ্ছি তবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে দশ দিন পর দেখা হচ্ছে ঠিক আছে আর আমি সমস্ত চিকেন লেগপিস সব আলাদা করে ভালো করে ইয়ে করে করে দেবো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইগুলো সব আমি দেখে নেবো চিন্তা করোনা একদম ভালোভাবে হবে ঠিক ঠিক একদম রাখলাম ভালো থেকো হ্যাঁ ঠিক